আমি উত্তরবঙ্গের বাসিন্দা এখানে সমস্ত ধর্মের লোক বাস বসবাস করে যেমন একটু পাহাড়ি অঞ্চলের দিকে আপনি যদি যান সেখানে আপনি বৌদ্ধদের দেখতে পাবেন ওখানে বেশিরভাগ ওরাই বাস করে বৌদ্ধ জৈন বা একটু সমতলের দিকে যদি আপনি আসেন সেখানে হিন্দু মুসলিম খ্রিস্টান মোটামুটি কম বেশি সবাই বসবাস করে হিন্দুদের সংখ্যা একটু বেশি উত্তরবঙ্গে সমতলে তাছাড়াও আপনি যদি মুর্শিদাবাদ বা মালদার দিকে যান ওদিকে একটু মুসলিম সম্প্রদায়ের লোক বেশি বসবাস করে আবার আপনি যদি বাঁকুড়া বীরভূম এই দিকের দিকে যান ওই দিকে বিভিন্ন আদিবাসীও আছে আবার আপনি হিন্দুদের সংখ্যাও বেশি পাবেন ওদিকে কিন্তু হিন্দুদের তুলনায় এখন মুসলিমদের জনসংখ্যা বেশি বৃদ্ধি পাচ্ছে হিন্দুদের জনসংখ্যা একটু কম বৃদ্ধি পাচ্ছে পাহাড়ে যেমন পাহাড়ের দিকে যেমন গোর্খা বা গোর্খাও দেখ দেখা যায় বিভিন্ন সাঁওতাল বসবাস করে সাঁওতালদেরিয়ে ওদের আবার ধর্ম ওদের নিজস্ব ধর্ম ওরা নিজেরাই বহন করে